আমা আমি খুবই অসুবিধেয় পড়েছিলাম আমার ব্যাঙ্ক ব্যাঙ্কে অ্যাকাউন্ট নম্বরটি যখন হারিয়ে গিয়েছিলো তখন এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইটি চৈ তৈরি করতে আমার খুবই অসুবিধা হয়েছিলো আমি তখন খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং আমি ব্যাঙ্কে গিয়েছিলাম আর তারা আমাকে প্রচুর ঝামেলায় ফেলেছিলো এভা এবং আমার খুবই কষ্ট হয়েছিলো এই বইটি আমার তৈরি করতে